বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি বাংলা ভাষায় কথা বলতেও আমরা খুব ভালোবাসি বাংলা ভাষা খুব সুমধুর ভাষা যদি ভালোভাবেই বলা যায় বাংলা ভাষার মতো ভাষা হয় না আমরা ওটাকে খুব ভালোবাসি বাংলা ভাষা শেখার জন্য যে ব্যাকরণ বই থাকে ওতেই যদি ব্যাকরণ বইটা আমরা পড়ি সন্ধি বিচ্ছেদ বাক্য রচনা অর্থ লেখা পদ পরিবর্তন বিভিন্ন ভাগ আছে ব্যাকরণেতে সেই ব্যাকরণ বইটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমরা ভালো উচ্চারণ করতে পারবো পুরো স্পষ্ট উচ্চারণ করতে পারবো বাংলা ভাষাটাকে কারণ বাংলা ভাষা হচ্ছে শ্রেষ্ঠ ভাষা বাংলা যে বই লিখেছিলেন বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় অ আ ক খ এই বইগুলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এগুলো পড়ে আমরা কিন্তু বাংলা ভাষার প্রথম হাতে খড়ি দিয়েছি এবং লেখালেখি শুনেছি বাংলা ভাষাতে অনেক কিছু আছে কবিতা গান নাটক এই সব সব কিছু বাংলা ভাষাতে খুব ভালো হয় বাঙালিরা সুমধুরভাবে যদি এই বাংলা ভাষা ব্যবহার করে তাহলে কিন্তু শুনতে খুব ভালো লাগে তাই আমাদেরকে ব্যাকরণ পড়তে হবে ব্যাকরণ পড়ে আমাদেরকে শিখতে হবে জানতে হবে কাজগুলো বাংলা ভাষার কী স্পষ্ট উচ্চারণের ক্ষেত্রে বাংলা ভাষার জন্য ব্যাকরণ অবশ্যই অবশ্যই পড়তে হবে